নতুন রেসিপি জানতে গেলে আমি সবসময় ইউটিউব সার্চ করি কারণ ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেল দেখতে পাওয়া যায় এবং এই চ্যানেল থেকে সত্যিই অনেক ভালো ভালো রান্না শেখাও যায় তাই আমি ইউটিউবকেই আমার রান্নার জন্য বেশি করে অনুসরণ করি